আমি পুরীর তন্তুশ্রী থেকে একটা কটনের উড়িষ্যার কটকি শাড়ি কিনলাম অপূর্ব দেখতে যেমন তার রং তেমন তার খুল আমার ভীষণ ভালো লেগেছে